আমি কন্টিনেন্টাল খাবার রান্না করতে চাই কেন উত্তর ভারত বা দক্ষিণ ভারত যে ভারতই হোক না কেন সেটা মেন ব্যাপার নয় যদি একটা সাধারণ জিনিস বা রান্না যদি সব দিনই একই রকমের খাওয়া হয় যে একটা সবজি সামান্য এবং ডাল ভাত তাহলে সেটা সব সময় শরীরও যেমন সুস্ত রাখে তেমনি ভ্রমণের ক্ষেত্রেও ভালো লাগে তাই উত্তর ভারত দক্ষিণ ভারত এই সব ব্যাপারটা না এসে যদি সাধারণভাবে রান্নার কথা ভেবে চলি তাহলে আমাকে খুব ভালো লাগে আমি তাই কন্টিনেন্টাল খাবারই রান্না করতে চাই এবং বাড়ির মধ্যে সবার মধ্যে বলি যে এই সাধারণ খাবার খাও যে ভালো উত্তর ভারতের খাবার খাবো দক্ষিণ ভারতের মতো তৈরি খাবার খাবো এসব কোনো জিনিস নয় নিজেরা যেমন পারবে যেমন আসবে সেটাই আনন্দে খাও তাতে কোনো দুঃখ নেই এবং তাতে রাগও নেই ফ এবং পারিবারিক শান্তিও খুব বেশি হয়